আমার রান্নার সহজ বলতে মাছ মাংস সবজি ডাল পায়েস এগুলোই সহজ বলে মনে হয় কারণ মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে মশলা কষে রান্না করলেই হয়ে যায় মাংসটাও তেমনি মশলা কষে মাংসটা দিয়ে তারপর কষে রান্না করলেই হয়ে যায় সবজিটাও তেমনি আলু পটল রান্না করলে যেমন পটলটা ভেজে তারপর আলু ভেজে মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায় ডালটাও তেমনি ডালটা প্রথমে সিদ্ধ করে তারপর মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায় কিন্তু কঠিন বলে মনে হয় শাকটা শাকটা প্রথমে অনেক থাকে তখন যদি আমরা লবণ দিয়ে দিই রান্না করার পর অনেকটা কমে যায় তখন লবণটা বেশি হয়ে যায় এ জন্য আমাকে শাক রান্নাটা খুবই কঠিন বলে মনে হয়